এই জেলায় বিভিন্ন জায়গায় কারুশিল্প দেখা যায় এই জেলায় মুখোশ পরে নাচের প্রচলনও রয়েছে এক এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম এই নাচ আমরা দেখা যায় অনেকদিন ধরেই এই নাচ হয়ে চলেছে আজও এই নাচ দেখা যায়